দৌড়ানো শরীরের জন্য তো ভালোই অনেকই ভালো দৌড়লে শরীর মন সবই ভালো থাকে তো বিভিন্ন সময় বিভিন্নভাবে দৌড়নো যায় কিন্তু গরমকালে হলে যেটা অনেকটা আগেই দৌড়নোতে বেরোনো যায় কিন্তু শীতকালে সেটা হয় না শীতকালে যেহেতু ঠান্ডার সময় অনেকেই দেরি করে ওঠে কারণ লেপের নিচ থেকে বেরোতেই পারে ভালো লাগবে না শীতকালে বেরোতে একটু দেরি হয় কিন্তু ভালোই লাগে কুয়াশরোবত দিয়ে হেঁটে দৌড়োতে বেশ ভালোই লাগে গরমকালে হলে একটু তাড়াতাড়ি বেনো যায় সবচেয়ে বেশি অসুবিধা হয় বর্ষাকালে কারণ বৃষ্টির জন্য বেরোনো যায় না অনেকটাই অসুবিধা হয় তবে শীতকালে বা গরমকালে কোনো অসুবিধা হয় না দৌড়নো যায় আর ট্রেডমিলে দৌড়নো ঠিক আমার অতটা ভালো লাগে না যার জন্য রাস্তার গ্রামের রাস্তায় বলো বা মাঠে দৌড়নোই ভালো লাগে তো তার জন্য গরমকাল বা শীতকালেই যাওয়া যায় শীতকালে হলে একটু দেরি হয় কিন্তু বেরোনো যায় কোনো অসুবিধা হয় না বর্ষাকালে যে ওটা অসুবিধাটা হয় আর এমনি সময় তো কোনো অসুবিধা নেই দৌড়নো যায়